হ্যাঁ শিল্পের ব্যাপারে দেশে বিদেশে কিছু জিনিস আমদানি রপ্তানি করা গেলে খুবই ভালো হয় এটা হচ্ছে আজকালকার যেমন প্রচুর জিনিস আছে যেগুলো আমরা ওয়েস্টেজ বলে ফেলে দিই কিন্তু সেই জিনিসগুলো দিয়ে অনেক হ্যান্ডক্রাফ্টের জিনিস তৈরি হয় যেমন পলিথিন দিয়ে বা আপনার ওই যে জলের বোতল আমরা জল খাই সেই বোতলকে কাটিং করে সুন্দর করে আমরা ফ্লাওয়ার ভাজ করতে পারি হ্যাঁ বা একটা মানি প্ল্যান্ট গাছকে সুন্দর করে সেই বোতলটাকে সাজিয়ে কালার করে সেটার মধ্যে রঙ দিয়ে সুন্দর ডিজাইন করে আমরা সুন্দরভাবে গাছও পুততে পারি সেইগুলো আপনি যদি মনে হয় যে সেই সব টপও বানানো যেতে পারে যেগুলো রপ্তানি করে বা প্রচুর এমন জিনিস আছে যেই সব দিয়ে মানে কানের দুল তৈরি হয় কানের দুল তৈরি করে যেমন হস্তশিল্পে আমরা অনেক সময় দেখি বইমেলা বা অন্য কোনো মেলায় যেখানে ভারতীয় পণ্য বিক্রি হয় সেই সব জায়গায় প্রচুর হাতের জিনিসের কাজ দেখা যায় হ্যাঁ এই এই জিনিসগুলো আমার মনে হয় যদি বিদেশে রপ্তানি করা হয় বা বিদেশের কোনো হা হাতের কারুকর্য জিনিস যদি এদেশে রপ্তানি করা হয় তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হয় তারপরে পোড়ামাটির যে আমরা চুরি কানের গলার যে নেকলেস টাইপের যে সেট আমরা ইউস করি সেগুলোও একরকমের হস্তশিল্প সেগুলোও আমরা যদি বিদেশে রপ্তানি করি বা দেশে রপ্তানি করি বা কাজ দিয়ে বিভিন্ন ওয়েস্টেজ কাজ দিয়ে বিভিন্ন রকম ছোটো ছোটো ডিজাইনের কী বলবো ওটাকে যে কাটিং করে ডিজাইনের সুন্দর সুন্দর ভাজ বা ব্যাগ তৈরি করা হয় অনেক কিছু হয় তা আমার মনে হয় এগুলো করলে দেশে বিদেশে রপ্তানিতে আমাদের দেশের অর্থনীতিও অনেক সুবিধা হয়